পশ্চিমবঙ্গে বিজনেসের জন্য আমরা পশ্চিমবঙ্গে অনেকরকম বিজনেস কুটির শিল্প আছে আমরা যেমনি পশ্চিমবঙ্গে আমরা পেপার কেটে বাড়িতে বাড়িতে বাড়িতে বাড়িতে আমরা বিজনেস বা ব্যবসার জন্য আমরা সবাইকে দিই অনেক মহিলা আছে অনেক মহিলা এই ঠোঙা করে অনেকেই মহিলা নিজে নিজে নিজের নিজের ঠোঙা করে নিজে নিজে সংসার নিজের নিজের ছেলেমেয়ে পড়ানোর জন্য অনেক সাহায্য করি আমরা ওই ওই থেকে আমিও কিছু উপকৃত হই এই জন্যে আমরা নিজেকে আমরা বলি কুটির শিল্প আমরা সরকার থেকে কোনরকম সাহায্য পাই না নিজেরা নিজেরা যেইটুখানি আমরা ঠোঙা পেপার কিনি বাড়িতে বাড়িতে জোগাড় করি বাড়ি বাড়ি থেকে পেপার আনি পেপার এনে সে পেপার আমরা কাটি কাটার পরে সেই পেপার আমরা কাটি কেটে আমরা ওজন করি ওজন করে সেই পেপার আমরা বাড়িতে বাড়িতে দিই অনেক মহিলা এই মহিলা করার পরে নিজের নিজের সংসার চালাবার জন্য সুবিধা হয় অনেক আমরা এই বিজনেসের জন্য আমরা অনেক কিছু উপকৃত হই